বাড়িতে রান্নার সময় এলপিজি সিলিন্ডার ব্যবহার করার সময় আমাদেরকে বিভিন্ন প্রকার সতর্কতার অবলম্বন করতে হয় এবং আমাদেরকে বিভিন্ন প্রকার নিরাপত্তার সাথে এগুলি ব্যবহার করতে হয় বাড়িতে যে রান্নার এলপিজি গ্যাসটি রয়েছে সেইটি যখন আমরা জ্বালাব তখন দেখতে হবে আশেপাশে যাতে না কোনো কেরোসিন তেল টেরোসিন তেল থাকে তাহলে কেরোসিন তেল থাকার ফলে সেখানে আগুন লেগে যেতে পারে যখন এলপিজি গ্যাস থেকে গ্যাস লিক হতে থাকবে তখন আমাদেরকে সাবধান থাকতে হবে সেখানে যাতে কোনো রকমে আগুন না থাকে সেখানে যদি আগুন থাকে তাহলে সেই জায়গাটিতে আগুন লেগে যেতে পারে এলপিজি গ্যাস যখন আমরা গ্যাস সিলিন্ডার চেঞ্জ করব তখন যখন গ্যাস লাগাব তখন আমাদেরকে ভালোভাবে সেই গ্যাসের পাইপটির মুখটি লাগাতে হবে না হলে কিন্তু গ্যাস বেরিয়ে যেতে পারে গ্যাস বেরোনোর ফলে ওই সিলিন্ডারটি বার্স্ট করতেও পারে এর ফলে কিন্তু আমাদেরকে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে তাই বাড়িতে রান্নার জন্য আমাদেরকে এগুলি ব্যবহার করতে হবে এবং এগুলি সাথে আমাদেরকে নিরাপত্তার সাথে থাকতে হবে এবং এগুলি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে এবং এগুলি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্যের মাধ্যমে আমাদেরকে এগুলি রক্ষা করতে পারবে এই এদের মাধ্যমে আমরা বিভিন্নভাবে সাহায্যটাই পেয়ে থাকব